ক্যাব চালক আমি আগামীকাল ভোর ছটার সময় আসানসোল স্টেশনে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম আপনি দয়া করে শান্তিনগরে ক্যাবটি চারটের মধ্যে নিয়ে আসলে খুব উপকৃত হবো দয়া করে ক্যাবটি চারটের মধ্যে শান্তিনগর স্কুলের সামনে নিয়ে আসবেন